পুরুলিয়া জেলার বিদ্যালয়গুলির মধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয়গুলি হল জেলা বিদ্যালয় চিত্তরঞ্জন উচ্চমাধ্যমিক বিদ্যালয় চিত্তরঞ্জন বালিকা বিদ্যালয় শান্তময়ী বিদ্যালয় নেতাজী বিদ্যালয় নজরুল বিদ্যালয় এখানে জগন্নাথ কিশোর এবং নিস্তারিণী মহাবিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয় এখানে একটিই আছে সেটি হল সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় এখানকার ফি যথেষ্ট সাশ্রয়ী এবং সাধারণ মানুষের জন্য খরচ করা খুবই সম্ভব ছাত্র ছাত্রীদের পছন্দের বিভাগ হল কলা বিভাগ কিছু কিছু ছাত্র ছাত্রী বিজ্ঞান বিষয়েও ভাগ নেয় বেশিরভাগ ছাত্র ছাত্রী কলা বিভাগে অংশগ্রহণ করতে চায় কলা বিভাগের মধ্যে পছন্দের বিষয়গুলি হল ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস দর্শন ইত্যাদি